এখনকার বড় বড় ছোটো ছোটো সবই দোকানে এখন মডেল মডেল নিচ্ছে খুব ভালো ফেস মডেল নিচ্ছে যেই মডেলটাকে প্রতিটা মানুষই চেনে সেই মডেলকে নিয়ে তাদের নিজেদের শাড়ি জুতো চশমা হেডফোন আদার্স আরও ইত্যাদি ইত্যাদি প্রোডাক্ট পরিয়ে সেগুলো ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে ব্যানার টাঙিয়ে খুব ভালো করে প্রতিটা মানুষের চোখের সামনে এনে নিজেদের প্রোডাক্ট সেল করছে